হ্যাঁ হ্যালো আপনি কি ডেলিভারি বয় বলছেন হ্যাঁ তো আমার আমি কিছু খাবারের পদ অর্ডার করেছিলাম যেমন শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা পোস্ত ডাল আর বিরিয়ানি তারপর আবার ছিল মাংস কিছু খাবার ছিল বাচ্চাদের জন্য বয়স্কদের জন্যও আবার আমাদের নিজেদের জন্যও ছিল তো এর মধ্যে আমি কিছু খাবার পেয়েছি আবার কিছু খাবার পাইনি যেমন সব কিছু পেয়ে থাকলেও বিরিয়ানি আর মাংসটা পাইনি কারণ ওটা যেহেতু বাচ্চাদের জন্য অর্ডার করেছিলাম তো ওই পদটাই আসেনি বাকি যেইগুলো আমি বয়স্কদের জন্য অর্ডার করেছিলাম সেই খাবারগুলো চলে এসেছে তো এটা কি জন্য হল এটা কি আমি জানতে পারি কারণ আমি তো খাবার অর্ডার করেছিলাম সবাই আমরা একসাথে বসে আজকে বাড়িতে আনন্দ করে খাবো বলে তো সেক্ষেত্রে যখন বাচ্চাদের খাবারগুলোই আসলো না তখন আমরা কীভাবে সেটা করতে পারি তো কেনই বা এরকম হল এরকম হবার কারণটাই বা কী আমি অর্ডার করেছি যেটা সেটাই তো আসবে না কী জন্য আসলো না এটা আমার সত্যিই খুব খারাপ লাগছে যে এরকম কী জন্য হল